হ্যাঁ দিদি বলছি বাদশাভোগ চালের কেমন দাম আছে ও দামটা মনে হয় বেড়েছে ও আগে মনে হয় আশি করে যাচ্ছিল তো ও

ও আচ্ছা আচ্ছা আচ্ছা মানে চালটা কেমন সরু হবে

আমি নিতে চাই ওই ধরো না আমাদের এই অনুষ্ঠান বাড়িতে চারশো জনের মতো আছে খাওয়ার হ্যাঁ তো আমি ঠিক বুঝতে পারছি না কতটা নিলে ভালো হয় বলুন তো

হ্যাঁ ওই চারশো জনের মতো হবে আর কি আচ্ছা আপনি আপনি তাহলে কত করে নেবেন পার কেজি আচ্ছা দিদি বলছি আর একটু কমালে হত না একটু দেখুন না একটু যদি কমানো যেত ভালোই হত

আমার আছে ওই চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখ আছে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ দুদিন আছে আর কি হ্যাঁ ওইটা ওইটা করলে ভালো হয় হুম আর আর আর কোন চাল নেই হ্যাঁ ওইটা এখন হ্যাঁ ওইটা এখন মার্কেটে চলছে তো দামটা যে প্রচুর বেড়ে গেছে না ওইটাই একটু সমস্যা একদম কুড়ি টাকা বেড়ে গেছে হুম ওই জন্যই ওই জন্যই একটু খদ্দেরটা হয়তো ওটার কম হয়ে যাচ্ছে গ্রাহকটা হ্যাঁ ওই কারণেই ভাবছিলাম একটু কম হলে ভালো হত আর কি মানে তুমি যে নব্বই বলেছো একদম নব্বই বলেছো আর একটু যদি কম আর একটু কম হলে ভালো হত একটু দেখো না যদি হয় না আমি হ্যাঁ ওইটা করলেও খারাপ হবে না আশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ওটা পঁচাশি করুন ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম